আমার বাড়ির আশেপাশের এলাকাগুলিকে হাইজেনিক রাখার জন্য রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার করা হয় এবং সেই রাস্তাগুলিতে যাতে জল জমে জল না জমে সেই দিকে নজর রাখা হয় তাছাড়া আশেপাশের রাস্তাগুলিতে যে জঞ্জালগুলো হয় সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় ঝাঁট দেওয়া হয় এবং ধোয়ামোছাও হয়